হ্যাঁ না অন্যান্য পশু পাখিদের কোনো ইভেন্ট বা সেরকম কোনো দেখিনি তবে আমাদের এখানে মোরগ লড়াইটা হয়ে থাকে এবং এটা তো এখন একটা নেশার পর্যায়ে চলে গিয়েছে মানুষজন নেশার মতোই এটা নিয়েছেন আর কি মোরগ নিয়ে কোনো এক জায়গায় লড়াইতে যায় সেখানে বেটিংও হয় এবং প্রচুর নেশা করে থাকেন মানুষজন সেখানে তো ওটা একটা খুব খারাপ বিষয় সমাজের একটা খুব বাজে দিকই এটা আর ধীরে ধীরে এটা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এটাই সবচেয়ে বড় আশঙ্কার বিষয় আর এটা সম্পর্কে মতামত বলতে গেলে আমার তো মনে হয় জিনিসটা প্রচুর বাজে খুবই একটা খারাপ বিষয় এটা ব্যক্তিগত আমারই মত আমার প্রচণ্ড বিষয়টা বাজে লাগে যদিও যারা খেলেন তাদের কাছে জিনিসটা অনেক ভালো বা তারা অনেক আনন্দতে বা অনেক মজা পান কিন্তু জিনিসটা ঠিক নয়